আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি আমাদের এইখানে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায় এইখানে আমাদের যদি কারও হঠাৎ করে এমার্জেন্সি পারপাসে কিছু হয় হসপিটালে নিয়ে যাওয়ার পরেও সেইভাবে চিকিৎসা করা যেতে পারে না কারণ আমাদের কলকাতায় যেতে হয় এখানে ডাক্তারও থাকে না ডাক্তার থাকলেও হয়তো কারও শ্বাসকষ্ট হচ্ছে এখানে অক্সিজেন থাকে না তারপর নার্সিং অ্যাভেলেবিলিটি নেই কোনো ল্যাব নেই তাই জন্য এইখানে স্বাস্থ্য ব্যবস্থা নেই বলতে গেলেই চলে কারণ এটা গ্রাম অঞ্চল এখানে স্বাস্থ্য ব্যবস্থা এইভাবেই নেই যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যায় অনেকটা সরকারি তরফ থেকে উন্নতি করা গেলে তো ভালোই হয় আর শুধু উন্নতি করা হলেই হবে না তার জন্যে পর্যাপ্ত পরিমাণে ডাক্তারও লাগবে ওষুধ অ্যাভেলেবিলিটি লাগবে এ ল্যাব লাগবে এইগুলো ব্যবস্থা সরকারির তরফ থেকে একটু দেখা দরকার যাতে এইগুলো সরকারের তরফ থেকে অ্যারেঞ্জ করা যায় অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানেও ও স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নতি হয়ে যাবে উন্নতি হবে আর সাধারণ মানুষ এতে অনেকটাই উপকারও পাবে